আমি বাড়িতে ফেরার জন্য যেই ক্যাবটি বুক করেছিলাম সেটা এখনও আসছে না দেখে অনেকবার ড্রাইভারকে আমি ফোন করেছিলাম তিনি বলছেন যে আমি এই আপনার লোকেশনে পৌঁছে গিয়েছি কিন্তু আমি ভুল লোকেশন দেওয়ার কারণে ক্যাবটি আসতে দেরি হচ্ছে ড্রাইভারও ঠিকমতো বুঝতে পারছিল না কোন দিক থেকে আসলে তাড়াতাড়ি আসা যাবে যেই কারণে আমার একা দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ কষ্ট হচ্ছিল আমি অন্য একটি ক্যাব বুক করে নিয়েছিলাম সেই ক্যাবটি তাড়াতাড়ি চলে আসার কারণে আমি এই ক্যাবটিকে ক্যানসেল করতে চাই এবং সেই জন্যই আমি ড্রাইভারকে ফোন করেছিলাম তার আসতে দেরি হচ্ছে কেন সেটা জানার জন্য তিনি বললেন যে আমি লোকেশন ভুল দিয়েছি তিনি সেই লোকেশনে অনেকক্ষণ আগে এসে পৌঁছে গিয়েছে কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না তাই আমি আমার লোকেশনটা আবার দেখলাম যে ক্যা লোকেশনটা আমি ভুল দিয়েছিলাম তাই তার আসতে দেরি হচ্ছিল ক্ দেরি হওয়ার কারণে তিনি আমাকে বললেন আমি যেমন অন্য একটি ক্যাব বুক করে নিই বুক করে নিয়ে সেখান থেকে চলে যাই কারণ সেখানে আমি অনেকক্ষণ একা দাঁড়িয়েছিলাম এবং ড্রাইভারের সেখান থেকে আসতে অনেক দেরি হবে যেই লোকেশনটা আমি প্রথমে দিয়েছিলাম সেই লোকেশনটা ভুল ছিল সেই লোকেশন থেকে আমার কাছে আসতে ড্রাইভারের অনেকটাই দেরি হবে সেই কারণেই আমি একটি অন্য ক্যাব বুক করেছি এবং অন্য একটি ক্যাব বুক করে চলে যেতে চাই এবং আগের বুক ক্যাবটিকে ক্যানসেল করেছি